আমি গোশালা থেকে হুচুক পাড়া যাওয়ার জন্য আপনাদের এজেন্সি থেকে একটি ক্যাব বুক করেছিলাম ক্যাবটির আসার কথা ছিল সাড়ে বারোটায় এখন বারোটা পয়তাল্লিশ বাজে এখনো ক্যাবটির দেখা নেই চালককে কল করায় তিনি কোনো উত্তর দিচ্ছেন না আমার অপেক্ষা করার সময় আর নেই ডাক্তারের কাছে পৌঁছনোর কথা একটায় আপনাদের এই ক্যাবের আশায় বসে থাকলে আমি যথাযথ সময়ে ডাক্তারখানায় পৌঁছতে পারবো না আমার ক্যাবটি দয়া করে বাতিল করে দিন